আমার নিজের চোখে দেখা ঐতিহাসিক স্থানগুলির মধ্যে হচ্ছে হাজারদুয়ারি এটি ব্রিটিশ যুগে বাংলার এক বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহাসিক নিদর্শন এটি হল হাজারদুয়ারিতে অবস্থিত বিশালাকার এই প্রাসাদ প্রত্যেকটি হলঘর অনুপম সৌন্দর্যে আলোকসজ্জিত বাংলার নবাবি আমলে স্থাপত্যকলার এক উজ্জ্বল প্রতিফলন হল এই হাজারদুয়ারি প্রাসাদ হাজারদুয়ারি প্রাসাদ এখন ভারতীয় কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত এখানে দেশ বিদেশের ভ্রমণপিপাসু মানুষরা এখানে আসে এটি অন্যতম সেরা ঐতিহাসিক স্থান এখানে মাসে অন্তত তিরিশ হাজার মানুষের অনুগমন হয় হাজারদুয়ারির অবস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মুর্শিদাবাদ জেলার লালবাগ নামক অঞ্চলে এর পাশ দিয়ে চলে গিয়েছে ভাগীরথী নদী আপন রূপ নিয়ে প্রবাহিত হচ্ছে বহু দূরের সাধারণত এই প্রাসাদটি বহু দরজাবিশিষ্ট বলে তাই একে হাজারদুয়ারি বলে নামকরণ করাও হয়েছে বাইরে থেকে এর ভিতর বাইরের থেকেও এর ভিতর হাজারদুয়ারিতে অনেক দরজা দৃশ্যমান হলেও এর মধ্যে অনেক দরজা আদতে নকল অথচ দূর থেকে দেখে মনে হয় পুরোপুরি আসল হাজারদুয়ারির চমক শুধু তার দুয়ারেই নয় ঘরগুলিও খুবই মনোমুগ্ধ কর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে মুর্শিদাবাদে অবস্থিত এটি রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদে অনেক দরজা আছে তার থেকে এই প্রাসাদের নামকরণ হয়েছে অবশ্য সব দরজা সত্য নয় অনেক নকল দরজাও আছে